হ্যালো বলছি যে বলছি যে আমি একটু দীঘা বেড়াতে যাব আর কি আপনার ট্র্যাভেল এজেন্সি কি সেখানের পুরো মানে সেখানে জায়গাটার পুরো জায়গাটা মানে আমাকে বুঝিয়ে দিতে পারে আচ্ছা আমরা তো তিনজন যাব আর কি তার জন্য আমরা তিনদিন হ্যাঁ তিন দিনের জন্য আমি ট্যুর মানে যাব তিন দিনের কত টাকা করে পড়বে একটু বলতে পারবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে না আমরা সব কটাই সব জায়গায়ই ঘুরব যেহেতু মানে সেখানে খাবার দাবার কি আপনাদের ওখান থেকে হবে না আমাদেরকে খাবার দাবারের পয়সা বা আলাদাভাবে আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে কিন্তু ওখানে যে লঞ্চ বা ইয়েতে ওখানে কিছু পারাপার বা অন্য আচ্ছা বুঝলাম মানে আমাদের তিনজনের পড়ছে তোমার পড়ছে দেড় হাজার টাকা তাই তো আচ্ছা ঠিক আছে বুঝলাম কিন্তু আমাদের এখান ওখান থেকে যাওয়া ওখান থেকে মানে এখান থেকে ওখানকার যাওয়ার জন্য কত হ্যাঁ আচ্ছা ওখানে কোনো মানে কোনো জায়গায় থাকার জন্য সেখানে সব রকমের ব্যবস্থা পাওয়া যাবে পাওয়া যাবে তো আচ্ছা যাব তো ফ্রেন্ডদের সাথে সেইভাবে আমাকে সবকিছু ব্যবস্থা করতে হবে তো ঘুরতে যাওয়ার সময় আপনি আমাদের সাথে গার্ড করবেন বা আমাদের কেয়ারটেকার হিসেবে থাকবেন আচ্ছা ঠিক আছে